হ্যাঁ বলুন আমি মুরগি দোকান থেকেই বলছি আচ্ছা আপনার কোনটা কতটা লাগবে একটু বলুন হ্যাঁ তবুও কতটা লাগবে এবার বলুন সেরকম তো অর্ডারটা নিতে হবে আমাকে ও আচ্ছা পঁচিশ কিলো আর হচ্ছে মুরগির মাংস বললেন পনেরো কিলো ও কবে লাগবে এটা কত কত আচ্ছা তো আপনাকে কি এটা বাড়িতে পৌঁছে দিয়ে আসতে হবে না কি হচ্ছে আপনি নিয়ে যাবেন এসে কী বলুন একটু ভালো করে ও আচ্ছা এসে নিয়ে যাবেন তাই তো ঠিক আছে সমস্যা নেই এসে নিয়ে যাবেন আর হচ্ছে কত কেজি লাগবেন মাটনটা কত কেজি বললেন পঁচিশ তাই তো আপনার রেটটা বলে দিচ্ছি কত করে পড়বে এখন আটশো টাকা কেজি যাচ্ছে কুড়ি হাজার টাকা মতো পড়বে চিকেন তো চিকেন কি পুরো একদম রেডি করে দিতে হবে না কি শুধু গোটা মুরগি নিয়ে চলে যাবেন রেডি করে চিকেনটা পনেরো কেজি বললেন তাই তো চিকেনটা তিন হাজার টাকার মতো পড়বে দুশো টাকা কেজি অ্যাডভান্স তো দিতে হবে যদি আপনি অর্ডার কনফার্ম করতে চান তাহলে অ্যাডভান্স দিতেই হবে কিছু করার নেই কনফার্ম হ্যাঁ অবশ্যই অবশ্যই হ্যাঁ সবাই এখান থেকে নিয়ে যায় কোনো সমস্যা নেই আপনি নিশ্চিন্তে নিতে পারেন আমাদের দোকানের মাংস অবশ্যই ভালো আশেপাশের যত বিয়ে বাড়ি হয় অনুষ্ঠান বাড়ি হয় আমার কাছ থেকে সবাই মাংস নিয়ে যায় আপনার যেমন ইচ্ছে আপনি এখানে এসে দিতে পারেন এখানে আসলে অবশ্যই ভালো হবে কেন না এখানে যদি আপনি আসেন তাহলে সব কিছু দেখে যেতে পারবেন দোকানের আপনি এবং মাংসটাও দেখে যেতে পারবেন কেমন কোয়ালিটির হয় না হলেও তো আপনি ওখান থেকে বুঝতে পারবেন না নিজে দেখলে একটা ভালো জিনিস হতো হ্যাঁ হ্যাঁ আপনি যেদিন হ্যাঁ বলুন ঠিক আছে কোনো সমস্যা নেই আপনি হুম বলছি আপনি কি মাংসটা নিজেরা এসে নিয়ে যাবেন হচ্ছে আপনাকে কি গাড়ি করে দেবে না কি আপনি গাড়ি নিয়ে আসবেন আচ্ছা ঠিক ঠিক আছে সমস্যা নেই আমি একটা গাড়ি দেখে দেবো আপনাদেরকে আপনারা এখানে গাড়ি থাকে যারা মাল নিয়ে যায় তাদেরকে বলে দেবো মাল একদম ঘরে পৌঁছে দিয়ে চলে আসবে ঠিক আছে আর হচ্ছে তাহলে মনে করে এসে অ্যাডভান্সটা একটু দিয়ে যাবেন ঠিক আছে